আমার এলাকায় অনেক পুরোনো যুগের দূর্গ মন্দির এবং স্মৃতিস্তম্ভ আছে এবং সেই মন্দিরগুলি এখনকার দিনের নয় অনেক ঐতিহাসিক বা অনেক পুরোনো প্রায় একশো বছরেরও পুরোনো আগেকার রাজার আমল থেকেই এইসব মন্দিরগুলি বা দুর্গগুলি বা এই স্মৃতিস্তম্ভগুলি এখানে রয়েছে আর এইগুলি দেখার জন্য শুধু এখানকার লোক নয় বাইরে থেকে পর্যটকেরাও আসে এইসব মন্দির মসজিদগুলো বা এই দুর্গগুলো দেখার জন্য আর এইসব মন্দিরের অনেক রহস্য রয়েছে যেমন আগেকার রাজার আমলের রাম মন্দির রাম মন্দির মানে হনুমান ঠাকুরের পুজো হনুমান ঠাকুরের পুজো মানেই রামভক্ত হনুমানের কথা এখানে বলা হয়েছে তাই এইসব পুরনো ঐতিহাসিক দিক জানার জন্য আগেকার মানুষ আগে এই মন্দিরকে আসতো এখানকার মন্দিরের সবকিছু কাহিনি জানতে এবং মন্দিরে পুজো দিলেও তাদের খুব উপকার হতো বা তাদের খুব ভালো হতো আবার এখনকার মানুষেরাও এখানে এই মন্দিরকে যায় তাদের ওই পুজো টুজো দেওয়ার জন্য তাই পর্যটকেরাও অনেক বাইরের পর্যটকেরাও আসে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য যাতে তারা তাদের জীবন খুব ভালোভাবে কাটাতে পারে আর এখানকার যে স্মৃতিস্তম্ভগুলো রয়েছে সেই স্মৃতিস্তম্ভ দেখলেই বোঝা যায় যে এই মানুষগুলো আগেকার মনীষীদের থেকে কতটা আলাদা বা কতটা গুরুত্বপূর্ণ